আমি যদি অন্য কোনও দেশে ভ্রমণের সুযোগ পাই তালে আমি প্রথমেই যেতে চাইবো ব্যাংককে কারণ আমার ছোটোবেলা থেকেই ব্যাংককে যাওয়ার খুবই ইচ্ছা এবং আমার বন্ধুদের কাছে শোনা যে এখানে গেলে অনেক মানে ভালো ভালো জিনিস দেখতে পাওয়া যায় যেমন এখানে সমুদ্র রয়েছে এবং আমার ছোটোবেলার থেকেই সমুদ্রে যাওয়ার খুবই শখ রয়েছে সমুদ্রে যাবো সমুদ্রে পারে বসে সমুদ্রের ঢেউ দেখবো সমুদ্রে স্নান করবো সমুদ্রের সুইমিং করবো এবং সমুদ্রে বোট বোটে চড়ে সমুদ্রের উপর জলে ভাসবো এবং সমুদ্রের পারে যেরকম নানা ধরনের মাছ পাওয়া যায় সেরম নানা ধরনের মাছ ভাজা খাবো তো এর জন্য আমার ব্যাংককে যাওয়ার খুবই ইচ্ছে রয়েছে এবং আমি শুনেছি ব্যাংককে না কি পাহাড়ও দেকতে পাওয়া যায় এবং সেখানে পাহাড়ে যাবো পাহাড়ে ঘুরবো ফিরবো নানা ধরনের খাওয়ার খাবো এবং ব্যাংককে গেলে আমি প্লেনে চড়তে পারবো প্লেনে করে যাবো প্লেনে আসবো তো এই জন্যেই আমি ব্যাংককে যেতে চাইবো